হ্যালো আপনার দোকানে কী কি সিমেন্ট আছে আচ্ছা তো কোন মালে কী কী রেট আছে একটু বলবেন আমার তো অনেক কিছু কাজ কর

আচ্ছা আর বালি বালি কি দাম যাচ্ছে দাম যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা আর স্টোন চিপস কি দাম যাচ্ছে

আচ্ছা যেতে হবে আপনার কাছে আচ্ছা আচ্ছা তো এসিসি আর বর্তমান কিরকম দাম যাচ্ছে মোটামুটি চরশোর মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার দোকানে যাচ্ছি